আমি একটি মাথায় মাখার জন্য নারকেল তেল ব্যবহার করেছিলাম সেই তেলটি খুবই খারাপ এবং বাজে কেন না এই আমন্ড অয়েল তেলটি ব্যবহার করে আমার চুল খুব পড়ছে এবং মাথায় খুস্কি দেখা দিয়েছে এবং তেলটির গন্ধও খুবই উগ্র এই তেলটি ব্যবহার করে আমার মাথা ধরে যায় তার সাথে সাথে পাশেরও যারা থাকে তারাও বলে এই তেলটা কী তেল মেখেছ এত উগ্র গন্ধ কেন এই তেলটা ব্যবহার করে আমার খুব খারাপ দিকই হয়েছে আমি এই তেলটা না ব্যবহার করলেই ভালো হতো এই তেলটি ব্যবহার করার পর আমার সমস্ত চুল উঠে গিয়েছে মাথায় টাক পড়ে গিয়েছে